হ্যালো হ্যাঁ কেমন আছেন দাদা বলুন হ্যাঁ ভালো আছি ব্যবসা কেমন চলছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো যাই আপনার যখনই ওদিকে যাই বাজারে যাই আপনার চায়ের দোকানে সময় না কাটিয়ে আসি হ্যাঁ দেখি ছুটি ছাটা যদি পাই তাহলে যাব ওই দিকে অনেকদিন সপ্তাহখানেক হয়ে গেল যাওয়া হয়নি তাই ওকে বললাম একটুখানি খোঁজ নিই আপনি কী করছেন তো ব্যবসা কি শুধু ওই চায়ের উপরে আছে না অন্য কিছু রাখবেন ভাবছেন এই স্ন্যাক্স ট্ন্যাক্স বা শিঙাড়া চপ শিঙাড়া একটু রাখলে তো ব্যবসা ওর সঙ্গে ভালো চলত আচ্ছা আচ্ছা তাহলে একটু ওই চপ শিঙাড়া চায়ের সঙ্গে তাহলে আমাদেরও ভালো লাগে খেতে শুধু চা বিস্কুট খেয়ে খেয়ে মানে বোরড হয়ে গেছি একটুখানি শিঙাড়া চপ পেলেও ভালো হয় বা একটু চিপ্স কুড়কুড়ে টাইপের কিছু থাকলে ভালো হয় ঠিক আছে তাহলে সামনে সামনে গিয়ে কথা বলব হ্যাঁ রাখছি তাহলে